আমাদের এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গ সংবাদ আনন্দবাজার পত্রিকা বর্তমান কলম তিস্তা তোর্সা বিভিন্ন সংবাদপত্রের কাগজ পাওয়া যায় আমি সাবস্ক্রাইব করে রেখেছি আনন্দবাজার পত্রিকা উত্তরবঙ্গ সংবাদ যেমন রয়েছে তিস্তা তোর্সা বিভিন্ন যে কাগজগুলো খবরের কাগজগুলো রয়েছে সেগুলো আমি সবকটিকে সাবস্ক্রাইব করে রেখেছি এবং প্রিয় কলম হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ